হ্যাঁ যারা সাগরে মাছ ধরতে যায় তারা যারা সাগরে মাছ ধরে তারা বড়ো বড়ো ট্রলারে বা নৌকা করে তারা মাছ ধরতে যায় সাগরে সাগরে গিয়ে তারা বড়ো বড়ো জাল জাল টানা জাল টেনে জাল ফেলে বড় বড়ো মাছ ধরে ছোটো বড়ো বিভিন্ন ধরনের মাছ ধরে তারা ধরে নিয়ে তারা কী করে তারা বাজারে যায় বাজারে গিয়ে তারা পাইকারি হিসাবে তারা বিক্রি করে যেমন আমার মাছের দাম অনেক বিভিন্ন ধরনের মাছ ওঠে জালে বা যারা ট্রলার নিয়ে যায় তাদের ক্ষেত্রে অনেক মাছ হয় যেমন বাজারে পাইকারি হিসাবে তারা বয়ে মাছগুলো নিয়ে মাথায় করে বয়ে কোনো গাড়ির সাহায্যে তারা নিয়ে গেল বাজারে বাজারে নিয়ে যাওয়ার পরে তারা বললো কিছু কিছু যারা মাছ কিনবে তারা এসে বলবে যে আমার কুড়ি হাজার বা তিরিশ হাজার টাকা মাছগুলো দাও দাম বললো আর একজন বললো না তোমার চেয়ে আমি ওনার চেয়ে আমি আরও দশ টাকা বিশ টাকা বেশি দেবো ওটা আমাকে দাও তারপরে আরেকজন বললো না আমি আরও আরও চড়া দাম দেবো আমাকে দাও এই হিসাবে তারা কী করে বিক্রি করে তারা পাইকারি হিসাবে বিক্রি করে যারা বিক্রি করে তারা চলে যায় চলে গেলে এবার যারা ওই মাছগুলো কিনে নেয় তাদের কাঁটায় তারা আবার তাদের নিজস্ব কাঁটাও থাকে বা কারোর কাঁটায় তারা নিয়ে যায় কাঁটায় নিয়ে গেলে কাঁটাওয়ালারা কী করে তারা কেজি হিসাবে কুইন্টাল বা কেজি কুড়ি কেজি কেউ পনেরো কেজি কেউ এক কুইন্টাল মাছ সেইভাবে তারা নিয়ে নিয়ে আবার অন্য লোক নিয়ে তাদের কাছ থেকে কাঁটাওয়ালার কাছ থেকে আরও চূড়ান্ত দামে তারা নিয়ে যায় নিয়ে গিয়ে আবার মাছ ব্যাপারে যারা মাছ বিক্রি করে তারা আবার সেখান থেকে কাঁটাওয়ালার কাছ থেকে তারা নিয়ে গিয়ে গ্রামে গ্রামে বা বাজারে বসে তারা মাছগুলো বিক্রি করে যেমন তারা নিয়ে এসেছে কুড়ি টাকা হিসাবে কেজিতে মাছ নিয়ে এসেছে তারা গ্রামে এসে বিক্রি করলো তারা যেমন কুড়ি টাকা কেজি কিনে এনেছে মাছ এনে তারা বিক্রি করবে গ্রামে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি আর বড়ো মাছ বলতে বোঝাচ্ছে যে ইলিশ মাছ বড়ো কাতলা মাছ বা ট্যাংরা মাছ বা বড়ো বড়ো পা পাউস ট্যাংরা সামুদ্রিক মাছ বা আরও বোয়াল মাছ এই মাছগুলি সমুদ্রের মাছ সমুদ্রের থেকেও বড়ো বড়ো মাছ পাওয়া যায় বাজারে বাজারে পাওয়া যায় ম বর্ষাকালে বড়ো ইলিশে পাওয়া যায় বা ট্যাংরা মাছ বড়ো বড়ো ট্যাংরা মাছে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বাজারে আছে বা বাজারে বড়ো বড়ো মাছ এগুলো পাওয়া যায় কখন হত বাজারে আবার কখন কমও হয় বাজারে থাকে বড়ো বড়ো মাছ